অনলাইন শপিং অ্যাপে আমি একটি শাড়ি কিনেছিলাম আমি ভেবেছিলাম শাড়িটা খুবই সুন্দর হবে দেখতে খুব সুন্দর হবে কিন্তু শাড়িটা খুব বাজে একটা শাড়ি শাড়িটা আসলে দেখতে যত সুন্দর ছিলো শাড়িটা তার থেকে খুবই বাজে শাড়িটা একদমই পরার মতো নয় শাড়িটা খুবই খারাপ একটা শাড়ি এসেছে শাড়িটা দেখে দেখতে যেমন ছিলো একেবারেই সেরকম নয় শাড়িটা সম্পূর্ণ তার থেকে আলাদা